মানসিক স্বাস্থ্য যদি বলি এখন প্রায় ফিফটি পারসেন্টের উপরে সবাই মানসিক রুগী বিভিন্ন ধরনের মানসিক সমস্যা তাদের মধ্যে থাকে কারো টাকার সমস্যা কারো পারিবারিক সমস্যা কারোর রিলেশানগত সমস্যা কারো বৈবাহিক সমস্যা বেকার ছেলের চাকরির সমস্যা এই রকম বিভিন্ন ধরনের সমস্যায় এখন সবাই মানসিক রুগী তাই মানসিক সমস্যা যদি বলা হয় সবার মধ্যেই আছে গ্রামে তো আগে শহরে ছিলো যে শহরের মানুষ ডিপ্রেশড কিন্তু এখন গ্রামের মানুষও ডিপ্রেশড আমার কাছে যতজন আসছে বা যতজনের সাথে আমি কথা বলেছি আমি সবাইকে একটাই কথা বলেছি যে এভাবে ভেঙে পড়লে হবে না মানসিক সমস্যা থাকবে সেটা কীভাবে কাটিয়ে উঠতে হয় তার জন্য যে বিভিন্ন ধরনের আমদের মনোবিজ্ঞানীদের যে বিভিন্ন রকম তথ্য আছে সেই সব দেখা সেসব পড়া বিষণ্ণতা উদ্বেগ থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা তার জন্য দরকার হচ্ছে কাজ কোনো না কোনো কাজে নিজেকে নিযুক্ত রাখতে হবে আমরা তো জানি রাঁচি গেলে দেখতে পাই যে সেখানে কতো ধরনের মানসিক রুগী আছে প্রতি বছর অঢেল থাকে লাইন ধরে টিকিট কেটে মানুষ রো রো মানুষের চিকিৎসা হচ্ছে মানসিক রোগের মানসিক রোগ যেটা দিন দিন বেড়েই চলেছে এখন ছোটো ছোটো কারণে দেখবেন ছোটো ছোটো ছেলে মেয়েরা সুইসাইড করে নিচ্ছে কী সমস্যা না কিছুই নেই হয়তো পরীক্ষায় রেজাল্ট কম এসছে কিম্বা কারোর সাথে কথা কাটাকাটি হয়েছে পরিবারের কারোর সাথে ঝগড়া ঝাঁটি হয়েছে দেখবেন গলায় দড়ি নিয়ে নিচ্ছে গায়ে আগুন নিয়ে নিচ্ছে হাত কেটে নিচ্ছে ও বিষ পান করে নিচ্ছে দিয়ে এই এই মানসিক সমস্যার কারণে এই ঘটনাগুলো আজকাল বেশিরভাগ একটু বেশিই দেখা যাচ্ছে